বর্গক্ষেত্র দুটি আকারের আঁকা কিউব বা সিরিয়ালের মতন তিনটি আঁকার থেকে আলাদা বলতে আলাদা আঁকা অনেক ধরনের হয় অনেক ধরনের আপনি বৃত্ত বা বর্গক্ষেত্র বা বর্গাকার এ ধরনের আপনি আঁকবেন তার দুটো এক ধরনের অন্য রকম কিউব তৈরি হবে যে কিউবগুলি মতন আর কি তিনটে আকারের বা দেখায় আপনি দেখবেন একটা ছোটবেলায় একটা যে আমরা একটা চার কোণা আর কি আঁকতাম বক্সের মতন সেই বক্সের ভিতরে আরও চারখানা দিয়ে ওই কোণে কোণে আর কি জয়েন্ট করে যে একটা অন্য রকম একটা বক্স তৈরি হতো সেটা আর কি বর্গক্ষেত্রের মতন আঁকা হতো তো আঁকা অনেক রকম আপনি এমনভাবে আঁকবেন যে মনে হবে যে সত্যিকারের একটা রাস্তা কিন্তু এটা আর কি আর্ট আর্ট এমনভাবে করা হয় যে এবারে বৃত্ত বর্গক্ষেত্রের থেকে অনেকই আলাদা তো এই ধরনের আঁকা বা আর কি তিনটে আকারের আঁকা থেকে কীভাবে আলাদা অবশ্যই হয় তো এগুলো সবাইকে জানার দরকার তাই আর কি এটা আপনার সাথে একটু বললাম